হ্যালো হ্যাঁ বলছি এটা মোনালিসা শ্যু হাউস না হ্যাঁ বলছি আমার কিছু জানার জিনিস দরকার ছিল আর কি আপনি কি একটু সাহায্য করতে পারেন আপনি এখন ফাঁকা আছেন কি আমার দরকার বলতে আমি কয়েকটা নতুন জুতো নিতাম আর কি তো আমি হচ্ছে আপনার কাছে দামি বুটের মধ্যে কী আছে হ্যাঁ তবে আমি একটা কিনব আর কি আমি আপনার দোকানে পৌঁছেই কিনব তো বলছি এগুলোর কীরকম কী দাম হতে পারে শ্যুগুলো দামের মধ্যে

আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে নাইকি তো আমি নাইকি নাইকির জুতোটা যেটা বললেন দশ হাজার সাড়ে দশ হাজার না কি বললেন ওইটাই আমি নেব আর কি তো ওইটা আপনার কাছে কপিস আছে ছহাজার মানে আমি যদি একটু পরেও এক দুদিন পরেও যাই তাহলে এটা আউট অফ স্টক হয়ে যাবে না তো হুম আমার টাকাটা টাকাটা এখন নেই আর কি হ্যাঁ হুম আচ্ছা তাহলে অনলাইনে আপনাকে হাজার দুয়েক টাকা পাঠিয়ে দিচ্ছি আর জুতোটা একটা বুক করে রাখছি আমি গিয়ে দেখে পছন্দ করে কিনে নিয়ে আসব আমি নাইকি একটা নেব আর আমার বাচ্চার জন্য একটা ছোটো শ্যু নেব আর আমার স্ত্রীয়ের আমার স্ত্রীয়ের জন্য একটা হচ্ছে হিল তোলা জুতো নেব দামি দেখে

আমার ননম্বর জুতো শ্যু লাগে হুম কারণ আমরা হচ্ছে আমার বাচ্চার জন্য একটা শ্যু নেব শ্যু শ্যু আর স্ত্রী আমার বাচ্চার হচ্ছে দুনম্বর একদম বাচ্চা ওর নাম্বার তো জানি না আচ্ছা বলছি আজকে কি আপনি বিকেলের দিকে দোকানেই থাকবেন তাহলে আমার বিকেলে মনে হচ্ছে হবে না সন্ধ্যের দিকে আসতে পারব আপনি যদি সন্ধ্যে থাকেন বলুন একটু সন্ধ্যেবেলাই আসব তাহলে আমি সন্ধ্যেবেলা গিয়ে আপনাকে ফোন করব নাকি এই নম্বরটায় বাসস্ট্যান্ডে গিয়ে ফোন করব দিয়ে আপনি হ্যাঁ হ্যাঁ ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি তো জিজ্ঞাসা করে নেব লোক আচ্ছা বাস স্ট্যান্ডে গিয়ে আপনাকে ফোন করব নাহয় এই নাম্বারটায় ঠিক আছে হুম ওটা গিয়েই নাহয় দেখেশুনে নিয়ে নেব আর ঠিক আছে ধন্যবাদ দাদা এত টাইম দেওয়ার জন্য আসছি হ্যাঁ সন্ধ্যেবেলা